যে কোনও গানই আগে বুঝতে হবে গানের কথাটার মানেটা কী মানেটা কী বলতে চেয়েছে আগে যদি গানের ভাবটা না আনি বা কথার মানে না বুঝি সে ভালো করে না বুঝে সেখানে যদি না পৌঁছই কী বলতে চেয়েছে আসলে তাহলে গানটা তো গাওয়ার কোনও মানেই হয় না তাতে কোনও না সুর থাকবে না কিছু থাকবে সবার আগে জানতে হবে গানের কথা মানেটা কী বলছে তার তাল তার ভাব সব দিয়ে তারপর গানটা গাইতে হবে গান তুলতে হবে